আমি যেহেতু বাঙালি তাই আমি প্রতিদিন ও রাতে ভাত থাকেই তার সঙ্গে প্রতিদিন আলাদা আলাদা রকম জিনিস রান্না করি যেমন কোনোদিন হয়তো আলু পোস্ত ডাল কোনোদিন হয়তো মাছের ঝাল কোনোদিন হয়তো মাংস কোনোদিন হয়তো শুক্ত কোনোদিন নবরত্ন কোনোদিন ফুলকপি কোনোদিন বাঁধাকপি তাই প্রতিদিন আমি নানা রকমভাবে মিশিয়ে রান্না করি আজকে এটা করলাম তারপরে অন্য দিন আরেক রকমভাবে করলাম কারণ একই রকম জিনিস তো এক প্রত্যেক দিন খেতে ভালো লাগবে না যেমন আজকে আমি সব দিনের বেলা আলু পোস্ত ডাল ও মাছের তরকারি করেছিলাম এবং রাতের বেলা ভাত ও আলু ভাতে ও ডিমের ঝাল করেছিলাম আগের দিন যেমন দিনের বেলা ভাত করেছিলাম ও রাতে রুটি তাই মানুষ যেহেতু বাঙালি আমরা তাই প্রতিদিন সব কিছু আলাদা আলাদা খাই কোনো দিন ভাত কোনো দিন রুটি এইভাবে তাই সব দিন সমান হয় না তাই সেইভাবে কিছু আমরা আলাদা করে অন্য কিছু রান্না করি না ভাত দিনের বেলা প্রতিদিন মাস্ট থাকেই আমাদের রাতেরবেলা কোনোদিন রুটি কোনোদিন ভাত কোনোদিন হয়তো মুড়ি খেয়ে নিই এবারে যেদিন যে রকম সবজি বাজার করে আনি সেই দিন সেরকম রান্না করি কোনোদিন মাছ কোনোদিন মাংস কোনোদিন ডিম বা সবজি শাক সবজি তো থাকেই প্রতিদিন আমাদের আজকালকার দিনে শাক সবজি খাওয়াটা খুব দরকার তাই সবজি যেরকম থাকে সেরকম প্রতিদিন আলাদা আলাদা রান্না করা হয় আমাদের জীবনে